দরজা খুলছে না ওটা ওটা তো সমস্যা মতো আছে বলে মনে হচ্ছে এখন সেটা দেখতে হবে কী সমস্যা আছে দরজার হ্যাঁ ঠিক আছে ওটা তো হচ্ছে মালিকের সাথে কথা বলতে হবে যে সমস্যা আছে সেটা দেখতে হবে বিষয়টা না দেখলে দেখে আমি কী করে বা বলি সেটা তো বুঝতে পারছি সমস্যাটা কিন্তু সমস্যাটা আমরাও সমস্ অনেকে প এ করেছে প্রবলেম করেছে আমিও সমস্যাটা শুনেছি এখন মালিকের সাথে কথা বলেছি মালিক দেখতে আসছে বলল এখন কী করে দেখি মালিকের সাথে কথা বল তো বললাম মালিক তো বলল যে আমি আসছি একটু মালিকের সমস্যা হয়েছে বাড়িতে বলে এ একটু আসতে লেট করছে হ্যাঁ ঠিক আছে সেটা আমি মালিকের সাথে কথা বলেছি দেখছি বিষয়টা কোন দিকে নিয়ে যাওয়া যায় দেখছি ঠিক আছে রাখছি